পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে যদি বলতে চাই আমি তাহলে আমি একটা কথাই বলবো সব জায়গার অনুষ্ঠান সবরকম কারণ সাংস্কৃতিক অনুষ্ঠানটা জায়গার উপরে নির্ভর করে কারণ দার্জিলিংয়ের ওদিকের অনুষ্ঠানটা অন্যরকম একটা হয় তারপর সাঁওতালিয়াদের সাঁওতালি নাচ হয় তারপর এদিকে গ্রাম্য এলাকায় যেমন গ্রাম বাংলায় পিঠে পার্বণ হয় এগুলোর একটা ব্যাপার আছে আর আবহাওয়া আবহাওয়ার উপরে যেমন দার্জিলিংয়ের ঠাণ্ডা আবহাওয়া আর আমাদের গ্রাম বাংলা তো নানারকম মিলিয়ে মিশিয়ে সবকিছুই থাকে আর ওখানের খাওয়াদাওয়া যেমন গরম স্যুপ টুপ এগুলোও এক একটু বেশি চলে আর এদিকে তো সামুদ্রিক যেহেতু সমুদ্রর পরিমাণ বেশি চলে বেশি পড়ে সেই হিসাবে সামুদ্রিক মাছ টাছ আমাদের এদিকে চলে